বাংলা ভাষা হল আমার মাতৃভাষা তাই বাংলা ভাষার সাথে আমি সাধারণ ভাবেই কোনো তুলনায় যাবই না আমার কাছে বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা এই ভাষা প্রতিষ্ঠা করার জন্য অনেক অনেক বিপ্লবী তাদের প্রাণ ত্যাগ করেছেন আমার মনে হয় এই ভাষা সব ভাষার থেকে মিষ্টি প্রত্যেকটি বাঙালি মানুষই বাংলা ভাষাতেই স্বপ্ন দেখে সব ভাষায় প্রাধান্য আছে এবং সব ভাষাই সুন্দর কিন্তু আমার কাছে বাংলা ভাষা শ্রেষ্ঠ এবং সেরা ভাষা